আমাদের বাংলা ভাষার অনেক বৈশিষ্ট্য রয়েছে আর এই বৈশিষ্ট্য বা গুণগুলির জন্যই আমাদের বাংলা ভাষা বাংলা ভাষা বিখ্যাত আর আমাদের এই বাংলা ভাষা আমাদের শুধু এই পশ্চিমবঙ্গেই রয়েছে অন্যান্য রাজ্যে আমা বাংলা ভাষা তেমনভাবে বিশেষ প্রচলিত নেই অন্যান্য জেলায় বা অন্যান্য রাজ্যে অন্যান্য হিন্দি ভাষা বা ইংরেজি ভাষা খুব বিশেষভাবে বিখ্যাত আবার বাইরের দেশে তো হিন্দি ভাষাই বেশি চলে আবার ইংরেজি ভাষা বেশি চলে কিন্তু আমাদের রাজ্যে বাংলা ভাষাটাই খুব বিশেষভাবে বিখ্যাত আর এই বাংলা ভাষার যে ব্যাকরণগুলো রয়েছে সে ব্যাকরণগুলোর জন্য আমাদের এই বাংলা ভাষা আরও খুব বিশেষভাবে বিখ্যাত আর এই বাংলা ভাষার ব্যাকরণগুলো এতটাই কঠিন আর এতটাই সুন্দর যে এগুলো উচ্চারণ করতে গেলেও অনেকের অসুবিধা হয় কারণ এই ব্যাকরণগুলো আগেকার মানুষদের বানানো ভাষা আর এই ভাষাগুলোর জন্যই আমাদের বাংলা খুব বিশেষভাবে বিখ্যাত আর অন্য রাজ্যে লোকেরা বা অন্য দেশের লোকেরা আমাদের এই বাংলা ভাষা পড়তেই পারে না তাই আমরা মনে করি যে আমরা গর্বিত আমরা বাঙালি